আমারা পোষা প্রাণীটা হলো হচ্ছে একটা বিড়াল আমি যে একটা বিড়াল পুষেছিলাম কুকুরও পুষতে আমি খুব ভালোবাসি এবং বিড়াল কুকুরের মধ্যে সেরকম বেশি কোনো তফাৎ নেই দুজনেই পোষ মানে কিন্তু বিড়াল হচ্ছে একটু চাঞ্চল্যভাব থাকে অর্থাৎ যতই বিড়ালকে তুমি আগলে রাখো না কেন বিড়াল কিছু না কিছু একটা জিনিস করে ফেলবে হয়তো সে কোনো জিনিসে হয়তো আঁচড়ে দেবে বা কোনো কিছু করে দেবে অর্থাৎ ওদের এত চাঞ্চল্যভাব থাকে যে ওরা কোনো কিছু কোনো না কোনো এএকটা আচরণ করে ফেলে কিন্তু কুকুরের ক্ষেত্রে সেটা হয় না কুকুর হচ্ছে নিজেস্বের কাছের একটা এ মতো করে থাকে তাকে একটু খাবার দাবার দিয়ে যদি একটু রেখে দেওয়া যায় সে সহজেই পোষ মেনে যায় এবং তাকে নিয়ে হয়তো অতোটা কোনো অসুবিধা হয় না কারণ তারা খুব সহজেই পোষ মেনে যায় এবং তাদের মধ্যে চঞ্চল্যভাবটা খুবই কম এ জন্য যার জন্য তারা হয়তো এই জিনিসটা করে না বিড়ালের মতো যে তারা কাউকে ক্ষতি করে বা কিছু মারার জন্য চলে আসবে আর বেড়ালের এত চাঞ্চল্যভাব থাকে না সে পোষ মানে ঠিকই কিন্তু তাদের ওই চঞ্চল্যভাবটা বেশি থাকে এবং এই জন্য আমার এই দুটো প্রাণী পুষতে খুব ভালো লাগে কারণ ওদের নানা ধরনের যে আচরণগুলো চরিত্রগুলো দেখতে আমার খুব ভালো লাগে এবং সেটাকে আমি ক্যামেরাবন্দিও করি আর আমি প্রাণী পছন্দ করি ভালোই পছন্দ করি